হ্যাঁ আমাদের এখানে বিষ্ণুপুরে কলেজ রয়েছে বা এখানে কিন্তু কলেজে সব রকম কোর্সই হয় যে কিন্তু তো তার পরেও কিন্তু হচ্ছে শিক্ষার্থীরা আরও বাইরে পড়াশোনার জন্য যায় কেননা যে সামনাসামনি কলেজে পড়েও কিন্তু থাকলেও কিন্তু অনেকে কিন্তু বাইরে যায় পড়াশুনা করার জন্য সেখানে গিয়ে বড় মানে আরও বেশি উন্নতমানের পড়াশুনো করে তারা বা বাইরে থেকে পড়ে এসে তাদের একটা আলাদা একটা দাম থাকে সেই জন্য তারা কিন্তু অনেকেই অনেক শিক্ষার্থীরাই চায় যে আমরা যে সামনাসামনি কলেজে পড়ব না আমরা বাইরের কোনো ভালো নামকরা কলেজে গিয়ে পড়ব বা অন্য কিছু নিয়ে পড়ব এটা করে কিন্তু আমাদের সামনাসামনি কলেজেও কিন্তু সব রকম কোর্সই হয় হয় যেমন এখানে সব সব সাবজেক্ট নিয়ে এখানে অনার্সও হয় বা এখানে যে কোনো এটাই কিন্তু হয়ে থাকে যে যে কোনো এবার সব সব রকম ধরনের শিক্ষার্থীদের সব রকম সুবিধা রয়েছে বা সব কোর্সই হয় কিন্তু তার পরেও কিন্তু ও আমাদের এখান থেকে অনেকেই যায় বাইরে পড়াশুনা করার জন্য তারা আরও অন্যান্য কোর্স নিয়ে পড়ার জন্য যায় অনেকে নার্সিং ডাক্তারি অনেকে অনেক রকম পড়তে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকে অনেক শিক্ষার্থীরা বাইরেও যায় পড়ার জন্য